আপনি কি দাস এজেন্সি থেকে বলছেন আমি অরিত্র বলছিলাম তো আমার একটা গাড়ি বুক করেছিলাম কালকে গতকাল আমার তারাপীঠ যাওয়ার কথা ছিলো আপনি এগারো হাজার টাকা বলেছিলেন তিন হাজার টাকা দিয়েও দিয়েছিলাম ফোনপেতে তো আজকের যে ড্রাইভারের নাম্বারটা দিয়েছিলেন সেই ড্রাইভারকে ফোন করছি ফোন তুলছে না আমরা লাগেজ ব্যাগপত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি সব পরিবারে তো আমরা এখন কী করবো ড্রাইভার তো ফোন তুলছে না অনেকবার ফোন করলাম আপনি কি তিন হাজার টাকা ফেরত দেবেন না অন্য গাড়ি নিয়ে যাবো না আপনি অন্য কোনো গাড়ি পা পাঠাবেন যা করার তাড়াতাড়ি করুন আমরা দাঁড়িয়ে আছি ওয়েদারও ভালো না যখন তখন বৃষ্টি আসতে পারে আপনি যা করবে তাড়াতাড়ি করুন